কাছাকাছি শহর বলতে কলকাতা কলকাতায় আমি আমার স্বামীর সাথে অনেক দিনই ছিলাম কলকাতায় ঘুরেছি বলতে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছি ওখানে নদীর সাইড টা খুব সুন্দর গঙ্গার ঘাট বেলুড় মঠ বেলড় মঠে ঘুরেছি খুব সুন্দর চারিপাশের পরিবেশটা কান থেকে কালীঘাটে গাছি কালীঘাটে পুজো দিয়েছি ওখানেও ঘুরেছি খুবই সুন্দর লেগেছে কলকাতা শহর আর তারপরে আবার দক্ষিণ দিনাজপুর চলে যাওয়া হয়েছিলো তারপরে আমার শ্বশুরবাড়ি হলো গ্রামে আমি গ্রামে এসেছি গ্রামে বলতে ওখানে জায়গার নাম সাহেবখালী ওখানে একটা মেলা হয় হরি মেলা অনেক দূর থেকে লোক আসে অনেক বড়ো মেলা হয় বাসন থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে সাজের জিনিস সমস্ত কিছু ওঠে দোকানে বিভিন্ন রকমের খাবার নাকড়দোল্লা বাচ্চাদের নাগডএদোল্লা গাড়ি অনেক কিছুই ওঠে মানে আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে অনেক মজা করেছি ঠাকুর দেখেছি পুজো দিয়েছি অনেক আনন্দ করেছি আমার একটা ছোটো মেয়ে আছে ও নাগরদোল্লা চড়তে খুবই পছন্দ করে ছোটো ছোটো গাড়িগুলো তোই ছোটো ছোটো গাড়িতে তুলেছি ও খুব মজা করেছে খুব ভালো লেগেছে ওর